পঞ্চাশ হাজার দুশো তিন তেইশ হাজার পাঁচশো চার সাত লাখ আট হাজার চারশো তিন তেরো হাজার সাতশো এক পঁচিশ হাজার আটশো তিন